এখানে জেলে বলতে এখানে যারা মাছ ধরে তাদেরকেই তো জেলে বলা হয় তাদের কিছু জাতি গোষ্টী আছে যেমন আদিবাসী আছে বাগদি আছে এরা কিন্তু মাছ ধরে এরা তাই এদেরকে জেলে হিসাবে সবাই চেনে আর বিশেষ করে এরা ওই নদীর কাছাকাছিতেই বেশি বাস করে যাতে মাছ ধরার সুবিধেটা হয় এই সম্প্রদায়ের সঙ্গে আমাদের একটা সম্পর্কও জড়িত ওতপ্রোতভাবে যেহেতু আমরাও ওদের সঙ্গে কাছাকাছি বাস করি তারা মাছ ধরে আমরা তাদের কাছ থেকে মাছ কিনি এইভাবেই ওদের সঙ্গে আমরা একসঙ্গে বসবাস করছি আর এরা মাছ মাছ ধরাটা এবং মাছ ধরে ওরা ব্যবসা বাণিজ্য করে এই থেকে তারা অর্থ উপার্জন করে তাদের সংসার চলে ওই মাছের উপরেই নির্ভরশীল ওরা আর মাছ উৎসব আর এটা কোনো একটা দিনে ওরা সবাই যারা ওই সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন ধরনের মাছ নিয়ে একটা এই আনন্দ উৎসব করে এইভাবেই ওদের সম্প্রদায়টা চলে